এটা কি নয়ন ফটোগ্রাফারস বলছে বলছিলাম আমার তো ভাইয়ের পৈতে আছে এই আঠাশে জুন জুনে তো আপনারা কি এই কাজটা করতে পারবেন আমাদের দুদিন ফাংশান আছে এক একটা পৈতের দিন হচ্ছে সকাল দিকে অল্প সকাল দিকে চলে আসবেন সকাল থেকে ওই বিকাল অব্দি একটা অনুষ্ঠান হয় পরের দিন সকালে একটু আসবেন আর আর মেন কাজটা ওই বিকেলে আটটার দিকে আর কি সাতটা আটটার দিকে হ্যাঁ দুদিনের না আমার একটা বন্ধু আছে আপনি ওদের কাজ করে দিয়েছিলেন তো তো বললো আপনারা খুব ভালো কাজ করেন তো তাই ওদের থেকে নম্বর নেওয়া সিনেমেটিক স্টিল সব কিছু নিয়েই যদি বাজেটে অল্প বাজেটটা কতো মানে আপনি বাজেটে কত দিতে করতে পারবেন একটু বলুন সব কিছু নিয়ে যদি ওই ছয়ই

আচ্ছা মানে ভিডিওগ্রাফিও করে দেবেন আপনারা সব করে দেবেন অ্যালবাম দেবেন না অ্যালবামও দেবেন তো সাথে দেড়শোটা ফটো আসবে বাড়ানো যাবে না অনেক মানে দেড়শোটা ফটো মাত্র থাকবে অ্যালবামে আচ্ছা আচ্ছা তো আপনার মানে কতজন আচ্ছা আচ্ছা তো আপনার কটা মেম্বার আসবে এখানে ফটো তুলতে

ঠিক আছে দাদা সাড়ে সাতে করে দিন না তাহলে ভালো হতো আর কি আপনারও না আমারও না একটু কম হলে খুব ভালো হতো আর কি হ্যাঁ ওইগুলো আমার ওই সবে কোনো চিন্তা হবে না থাকার খাওয়াদাওয়া সব আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে আপনি বলুন কখন আঠাশ আঠাশ তারিখ হ্যাঁ আমার বাড়িটা হচ্ছে পিছনে মাঠটার পিছনেই আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আচ্ছা কত তাও কত অ্যাডভান্স দিতে আচ্ছা ফিফটি পার্সেন্ট আচ্ছা ঠিক আছে

রাখছি দাদা